হ্যাঁ রাজনন্দিনী হোটেল হ্যাঁ আমি বলছি ম্যানেজার বলছি বলুন আপনার কীভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ রুম হবে তো আপনারা কটা রুম নিতে চাইছেন যেরকম বলবেন আপনি যেরকম চাইবেন সেরকমই রুম হবে এসি চাইলে এসি অ্যাটাচ বাথরুম বললে অ্যাটাচ বাথরুম দেওয়া হবে আর যদি বলেন যে অ্যাটাচ বাথরুম এসির দরকার নেই নরম্যাল হলে হবে সেখানে আপনার খরচটা অনেকটা কম হবে বাট আপনি যেরকম চাইবেন আমরা সেরকমই দেব অসুবিধা নেই আর আপনার কটা রুম লাগবে কটা আচ্ছা অসুবিধা নেই আর আমাদের হোটেলের আপনার যেটা মানে রাত্রি দশটার মধ্যে আপনাকে হোটেলে এসে কিন্তু প্রবেশ করে যেতে হবে যেখানেই আপনি ঘুরুন দশটা সাড়ে দশটার মধ্যে আর আর সকালের আগে তারপর সকালবেলা আপনি সকাল ছটার পর বেরোতে পারবেন তার মাঝখানে কিন্তু আমরা আর কাউকে ঢুকতে বা বেরোতে কিন্তু আমরা দেব না বুঝতে পারছেন আর হ্যাঁ ঐ ব্যাপারটা আমাদের ইয়ে আর আমাদের হোটেলের মধ্যে কোনো রকম মদ্যপানের বা নেশাজাত দ্রব্য সেবন এসমস্ত কিন্তু আমরা কোনোভাবেই আমরা দেব না করতে আমাদের ঐসব কিন্তু সম্ভব নয় বুঝতে পারছেন না এবারে ধরুন হ্যাঁ আপনি যেরকম চাইবেন খাওয়া দাওয়া যেরকম বলবেন আপনার যেরকমের সেরকম অনুযায়ী আপনার অর্থপ্রদান করতে হবে আর এসি রুম নিতে চাইলে যেরকম নিতে চাইবেন এসি রুমেরও ভাগ রয়েছে যেগুলা ধরুন আপনার রাস্তার দিকের ভিউ অনুযায়ী আর কি না না অসুবিধা অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ঐ যে রাত্তিরবেলা ঐ যে যেই টাইমের মধ্যে বলছি ঐ টাইমের মধ্যে আপনাকে ঘোরাঘুরি করে আপনাকে পৌঁছে যেতে হবে আর এদিক থেকে আপনার ঐ ড্রিঙ্ক ট্রিঙ্ক কিন্তু আমরা কোনোভাবেই মদ্যপানের করতে দেব না দুটা দুটা রুম দুটা রুম তাহলে বুকিং করব ধন্যবাদ ঠিক আছে পনেরো মার্চের জন্য ধন্যবাদ